ব্যক্তিগত পরিবহন প্রাচীনকাল থেকে মানুষ খুবই পছন্দ করে আসছে বর্তমান যুগে দাঁড়িয়ে মানুষের কাছে বাইকের মতো ভালো মানে পরিবহন আর কিছুই হতে পারে না মানুষ যেখানে যখন খুশি এই বাইক নিয়ে যাতায়াত করতে পারে যে কোনো জায়গায় খুব ছোট রাস্তা সরু রাস্তা কিংবা খারাপ রাস্তা এই বাইক নিয়ে যাতায়াত করা যায় এবং নিজের ইত্থা মতো ইচ্ছা মতো অনেক দূরে দূরেও যাতায়াত করা যায় এবং যখন খুশি বাড়ি ফিরে আসব সেই মনোভাব নিয়েও বাইক নিয়ে চালানো যায় যাওয়া যায় এবং বাড়িতে বাইক থাকলে অনেক রাতে গভীর রাতে কোনো বিপদে পড়লে অন্য কোনো যানবাহনের উপর না নির্ভর করে বাইক নিয়ে অনায়াসেই আমরা হসপিটালে কিংবা কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারি কিংবা অন হ্যাঁ বাইকই নিই আর অন্য কোনো হচ্ছে কি বন্ধুবান্ধব বা আত্মীয়দের বাড়ি সেই বাড়ির খুব খারাপ পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বাইক নিয়েই আমরা গিয়ে কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে সে খবরটাও দিতে পারি সারা ভারতবর্ষে বিভিন্ন কোণায় কোণায় ঘুরতে গেলে আমার মনে হয় অন্য কোনো যানবাহনের উপর নির্ভর না করে বাইকটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে মনে হয় খুব নিশ্চিন্তে এবং নিরিবিলিতে এবং খুব সাবধানেও আমরা যেতে পারি যাই হোক অন্যান্য অনেক মানুষের সঙ্গে মিশতে গেলে কিংবা তাদের সংস্কৃতি সম্বন্ধে জানতে গেলে কিংবা তাদের আশপাশের পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে জানতে গেলে এই বাইক নিয়ে কিন্তু আমরা ঘোরাঘুরি করে তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলতে পারি তাদের বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে দেখে তারা কীভাবে চলে কীভাবে থাকে তারা কোন পরিবেশে কীভাবে ঘোরাফেরা করে সেগুলো কিন্তু এই বাইকের মাধ্যমে তাদের সঙ্গে সঙ্গে গিয়ে জানতে পারি তাই বাইকটা আমাদের খুবই প্রয়োজনীয় আর খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আমার কাছে আমার মনে হয় বাইকের যাতায়াত খুবই গুরুত্বপূর্ণ এবং খুব আরামদায়ক এই বাইক চালাতে চালাতে কোনো রকম কষ্ট যদি অনুভব করা হয় যেখানে খুশি আমরা দাঁড়িয়ে পড়তে পারি নিজের স্বাধীনতা স্বাধীনভাবেও আমরা দাঁড়িয়ে পড়তে পারি কিংবা কোনো জায়গায় গিয়ে রেস্ট নিতে পারি কোনো কিছু খাবার ইচ্ছে হলে সেখানে যখন তখন খুশি দাঁড়াতে পারি কারোর অনুরোধ কিংবা পারমিশানের দরকার হয় না নিজের মনজাই মতো আমরা বাইক নিয়েই আর কি সেই কাজগুলো অনায়াসে করে নিতে পারি ও এখন যে হোম ডেলিভারিগুলি হচ্ছে এগুলো দেখো সব ছেলেরা কেমন এই বাইকের মাধ্যমেই কিন্তু সেই কাজগুলো তারা সহজে করতে পারছে আর বাড়ির হচ্ছে কি ফ্যামিলিকে কতটা সাহায্য করতে পারছে এই বাইকের মাধ্যমেই কিন্তু আর এই বাইক আছে বলে বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি ভারতবর্ষে কোণায় কোণায় যেতে পারি বিভিন্ন রাজ্যে যেতে পারি এই বাইকের মাধ্যমে আর সেখানে সংস্কৃতি সম্বন্ধে আমরা খুব যেতে ভালোভাবে বুঝতে পারি সেখানকার মানুষের সঙ্গে কথা বলে দেখতে পারি তাদের ওখানকার মাটি জল মানে ভূপ্রকৃতি কিংবা ওয়েদার কখন কখন কীভাবে পরিবর্তন হচ্ছে ও তাদের কাছে শুনতে পারি কিংবা তাদের থেকে আরও দূরে দূরে আরও ভিতরে বিভিন্ন জঙ্গল সেখানকার আশপাশের পরিবেশ এই বাইকের মাধ্যমে গিয়ে সেখানকার মানুষের সঙ্গেও আমরা বিশেষভাবে কথা বলতে পারি